আমাদের এখানে তো আর সব বড়ো পর্যাপ্ত পরিমাণে সবুজ মাঠ দেখা যায় না তবে গ্রামের ওদিকে অনেক বড়ো পর্যাপ্ত পরিমাণে সবুজ মাঠ পরে থাকতে দেখা যায় তবে প্লাস্টিকের জন্য আমাদের পরিবেশে অনেক ক্ষতি হচ্ছে কারণ এই তো কিছুদিন আগে খবরে দেখলাম সমু সমুদ্র থেকে একটা সাগরে একটা তিমি মাছ মারা গেছে যে বি বৈজ্ঞানিকরা তাদের পেট থেকে দেখা গেছে যে অনেক অনেক প্লাস্টিক বেরোচ্ছে তার মানে হচ্ছে প্লাস্টিক খেয়েই তিমি মছটা মারা গেছে